হ্যাঁ শোন না বলছি কালকে তো রবিবার কালকে ঝাড়খন্ডের মানে কালকে ঝাড়খন্ড ঝাড়খালির ওখানে একটা চা দোকান আছে তুই কি যাবি কালকে এই সুমনরা আগের সপ্তাহে গিয়েছিলো ওরা এসেই বললো ওখানে না কি অনেক রকমের চা পাওয়া যায় তো ওরা বলছিলো মানে মশলা চা তারপরে কেশর দিয়ে চা এগুলো বিভিন্ন আইটেমের চা পাওয়া যায় বলছিলো ওরা যে ডেড়শো টাকার চা খেয়ে এসেছে খুব সুন্দর চা না কি খুব সুন্দর করে বানায় স্টেশনটাও খুব সুন্দর ঠিক আছে কালকে সকালবেলা তাহলে আমিও কৌশিক সুমনকেও আরেকবার নিয়ে যাবো কারণ ও গিয়েছিলো তো ওই জন্য ওকে একবার নিয়ে যাবো ও ঠিকঠাক সব জায়গা চেনে কটার সময় যাবি একটু বল সকালবেলা সকালবেলা যাবি কিন্তু সকালবেলা কীসে করে ট্রেনে যাবি না বাসে যাবি ঝাড়খালিটা তো এখানে নয় অনেকটা দূরে ঠান্ডা পড়ে গেছে অতো সকালবেলা কি বেরোতে পারবি ঠিক আছে তাহলে ওদেরকে একটু ফোন করে ওদেরকে ফোন করে তুই বলে দে আমি এদিকে বলে দিচ্ছি আর ঠিক টাইমে চলে আসিস লেট করিস না চা টা খাওয়া হয়ে যাবে হ্যাঁ আর পাশাপাশি অনেকগুলো ভালো ভালো জায়গা আছে তাজবেলায় না ঠিক আছে তাহলে কালকে সকালবেলা চলে যাবি স্টেশনে ঠিক টাইমে ওখানে দেখা হচ্ছে হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ